ভাস্কর্য তৈরি করার জন্য আমার কাঁচা মালের প্রয়োজন হয় কিন্তু আমার বাড়ির বা স্থানীয় এলাকার যাতায়াত বা পরিবহন ব্যবস্থা ভালো না তাই কাঁচা মাল বা দ্রব্যগুলি আনতে আমার বাড়ির বড়দেরকে বলতে হয় ছেলেদেরকে বলতে হয় বিশেষভাবে তারপর টাকাপয়সা লাগে সেগুলো আনতে ভাস্কর্য তৈরি করা হয় কাঁচা মাল যেমন সিমেন্ট বালি এইসব দিয়ে তো সেই সেগুলি আমি আনা করাই বাড়ির বয়স ছেলেদেরকে দিয়ে তারপর ওগুলো বানাতেও সময় লাগে অনেক তো তারপর আছে ভালোভাবে তৈরি করার জন্য অনেক মানুষও দেখে তারপর যখন বানানোর সময় তখন তারাও বলে যে ঠিক মতো হবে কিনা তো আমি তাদের ঠিক মতো হবে কি না বা হলেও সেরকম দ্রব্য সবকিছু সময় বা রং সবকিছু ঠিকমতো হবে না তুই এসব করছিস তো এইসব সবকিছু কাটিয়ে নিয়ে আমি ওইগুলো বানিয়ে থাকি এবং আমার বাড়ির লোক তাতে আমাকে পুরো আমার সাথে থাকে